আমার ছেলের জন্মদিনে একটা হোটেলে গিয়েছিলাম সেখানে জিজ্ঞেস করলাম যে খাবারের কীরকম দাম এবং সেই খাবার বেশি অর্ডার দিলে তার কোন ছাড় পাওয়া যাবে কিনা তারা বললেন যে হ্যাঁ ছাড় পাওয়া যাবে বেশি অর্ডার দিলে নিশ্চয়ই ছাড় পাওয়া যাবে